আমার নাচের সাথে সম্পর্কিত কিছু স্বপ্ন হল যে আমি যত দিন যাক যত ভবিষ্যতে যেন আরও ভালো নাচ করতে পারি আরও খুব সুন্দরভাবে আরো বিভিন্ন ধরণের নাচ শিখে তা প্রদর্শন করতে পারি মানুষের সামনে এবং মানুষ যেন নাচ দেখে আমার নাচ দেখে এখনও যেভাবে খুশি হচ্ছে ভবিষ্যতেও যেন তাদেরকে খুশি করতে পারি বা তাদের মনের মতো হয়ে উঠতে পারি আমি যেন এবং আমি সবচেয়ে বড়ো কথা তাদের চেয়েও বড়ো কথা আমি নিজের মনের মতো যেন হয়ে উঠতে পারি আমি যেভাবে হতে চাই এবং আমি চাই মানুষ আমার নাচের মাধ্যমেই আমাকে মনে রাখুক এবং আমার নাচ আমি আমার স্কুলের ছাত্রছাত্রীরা বা আমার বাচ্চাদের আমার ছেলে মেয়েদেরকেও সেই শিক্ষাটা নাচের শিক্ষাটা দিয়ে তাদেরকেও আমার মতো তৈরি করতে চাই